ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা হলো ধার্মিকতার পথ এবং সঠিক ধর্মীয় অনুশীলন এবং ঈশ্বরের প্রতি নিজের নৈতিক কর্তব্য ধর্মের মাধ্যমে মানুষ মানুষের প্রতি কর্তব্য পালনকে আমি পছন্দ করি বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য বজায় রাখার জন্য নাগরিক হিসেবে মানুষের সব ধর্মকেই সন্মান করা উচিত ঐতিহ্য অনুসারে দেশ হিসেবে ভারতীয় জনসমাজের যে সমস্ত সামাজিক সমস্যাগুলি রয়েছে সাম্প্রদায়িকতাবাদ তাদের মধ্যে অন্যতম একটি বিশেষ ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে অন্যান্য ধর্মের প্রতি মনোভাব পোষণ করলে তাকে সাম্প্রদায়িকতাবাদ বলে বিপান বিপিনচন্দ্রের মতে ধর্মের সাথে সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকতাকে ও মনে করা হলে তাকে সম্প্রদায়িকতাবাদ বলে এর অর্থ হলো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য ধর্মীয় ঐক্যকে সুদৃঢ় করা পুনরায় সম্প্রদায়িকতা হল এরূপ এক বিশ্বাস যে একটি নির্দিষ্ট ধর্ম অনুসরণকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত সমস্ত ব্যক্তি একই সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাস্থ্য বহন করে ধর্মই হলো মানুষের পরিচয়ের মূল ভিত্তি একদিক থেকে ভারতে হিন্দু মুসলিম খ্রিস্টান পৃথক পৃথক পরিচয় ও সংগঠিত সাম্প্রদায়িককালে সাম্প্রদায়িকতাবাদের সমস্যা তীব্ররূপ ধারণ করলেও ভারতীয় সমাজে এই সমস্যা হলো প্রাচীন সমস্যা ভারতের ইতিহাসে প্রাচীন মধ্য এবং ব্রিটিশ যুগে হিন্দু ও মুসলিম ধর্মের সম্প্রদায়ের মধ্যে বিশেষত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ বিক্ষিপ্তভাবে পাওয়া যায় বিদেশ শাসক গোষ্ঠী হিন্দু ও মুসলিম ধর্ম পরস্পর বি বিদ্রোহী এই মতাদর্শন প্রচার করে ভারতীয় জনসমাজকে শাসন ও শোষণ করছে স্বাধীনতার পরেও সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয় বিগত কয়েক বছর জাপানে শিখ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য খালিস্তানি আন্দোলন হিন্দুত্ব রক্ষার জন্য বাবরি মসজিদ ধ্বংসের এবং ভারতের ধর্ম ও রাজনীতির মধ্যে জোট বন্ধনের ফলে সাম্প্রদায়িকতার সমস্যাটি তীব্ররূপ ধারণ করছে ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসকগোষ্ঠী থেকে শুরু করে বর্তমানে প্রতিটি রাজনৈতিক দল মানুষের ধর্ম বিশ্বাসকে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কাজে লাগিয়েছে হিন্দু মুসলিম সন্তুষ্ট করার জন্য বিভিন্ন হিন্দু ধর্ম ধর্ম এবং ইসলাম পরোক্ষভাবে রাজনৈতিক নেতৃত্ববিদের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিন্দুধর্ম হলো পুরো চারটি চারটি উপাদানের মধ্যে প্রথম জীবনের লক্ষ্য এবং সেই আচরণগুলিকে বোঝায় যা রীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয় এই ক্রম যা জীবন এবং মহাবিশ্বকে সম্ভাব্য করে তোলে বৌদ্ধ ধর্মের ধর্ম অর্থ মহাজাগতিক আইন ও শৃঙ্খলা যেমন একে বি বুদ্ধের শিক্ষা দ্বারা প্রকাশ করা হয়েছে জৈন ধর্ম বলতে তীর্থঙ্করের শিক্ষা এবং মানুষের শুদ্ধিকরণ এবং নৈতিক পরিবর্তনের সঙ্গে স সম্পর্কিত মতবাদকে বোঝায় ধর্ম শিখ ধর্ম মানে ধার্মিকতার পথ এবং সঠিক ধর্মীয় অনুশীলন এবং ঈশ্বরের প্রতি নিজের নৈতিক কর্তব্য